পাঁচটা ডেট হল এক নয় দুহাজার বাইশ এক দশ দুহাজার বাইশ দুই এগারো দুহাজার বাইশ তেইশ বারো দুহাজার বাইশ ষোলো এক দুহাজার তেইশ